হ্যাঁ আমার কাছে অনেকগুলি স্ট্যাম্প পেপার এবং মুদ্রা এবং বিভিন্ন রকম শিলাও আমি কালেক্ট করেছিলাম যেগুলি আমার কাছে আজকের মূল্য অপরিসীম যেমন স্ট্যাম্পের দিয়ে বলতে হয় সাধারণ ব্যাক স্ট্যাম্প তো আমার কাছে রয়েইছে এছাড়াও আমার কাছে পোস্টাল ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পগুলির প্রায়শই আরো মূল্যবান হয় কারণ সেগুলি একটি নির্দিষ্ট সময়ের বা ঘটনার একটি ঐতিহাসিক রেকর্ড বা ঐতিহাসিক জিনিস বলা যেতে পারে এই জন্য এই স্ট্যাম্পগুলি আজগের দিনে খুবই গুরুত্বপূর্ণ আর এই স্ট্যাম্পগুলি বিরলতার কারণে যেহেতু অনেক দিনের তাই সেইগুলি আমার কাছে অনেকটাই মূল্যবান যদিও এরকম স্ট্যাম্প সবার কাছে নেই আর ঐতিহাসিক মুদ্রাও আমার কাছে রয়েছে আমি একবার ঐতিহাসিক স্থানে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমি এক দুটি মুদ্রা পেয়েছিলাম ঐতিহাসিক মুদ্রা সেই মুদ্রাগুলিও আমরা কাছে প্রায়শই মূল্যবান কারণ এইগুলি অনেক দিনের হওয়াতে এর মূল্য আরো বেড়ে গিয়েছে কারণ সেটির নির্দিষ্ট সময়ের বা ঘটনার ঐতিহাসিক সময়ের এই জন্য এই মুদ্রার মূল্য আরো বেড়ে গিয়েছে এছাড়াও আমি আমার কাছে বিভিন্ন রকমের শিলা রয়েছে অনেক রকমের পাথর আমি সংগ্রহ করেছিলাম এই শিলাগুলির মূল্য আমার কাছে অপরিসীম তো এই জিনিসগুলি আমার কাছে রয়েছে আর আমার কাছে সেগুলির মূল্য সত্যি খুব অপরিসীম আমি কোনো কিছুর বিনিময়েই সেই জিনিসগুলি হারাতে চাই না তাই এই জিনিসগুলির মূল্য আমার কাছে সত্যি খুব অপরিসীম